হ্যাঁ বল ও না একেবারে করা হয় নি রে এটার লাস্ট ডেট কবে জানিস আচ্ছা ওইখানটায় পড়তে গেলে কিরকম কী প্রিপারেশান নিতে হয় তাও আচ্ছা হ্যাঁ হ্যাঁ সাইবার ক্যাফেতে কতো নিচ্ছে আচ্ছা আর কী কী এমনি ডকুমেন্টস লাগবে হ্যাঁ ওইখানটায় কোচিংয়ের ফিসটা কি এমনি মান্থলি দিতে হবে নাকি ওরা একেবারেই নিয়ে নেবে আচ্ছা আচ্ছা ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে রাখছি হুম হুম